যেহেতু আমি শহরেই থাকি তাই সেখানে তেমন কোনো পাখি দেখা যায় না কিন্তু ফ্ল্যাটের বারান্দায় ব্যালকনির মাঝে মাঝে গেলে কিন্তু কিছু পাখি দেখা যায় আমি কিন্তু কিন্তু আমি যখন পরীক্ষার পর ছুটি পাই তখন পরিবারের সাথে গ্রামের বাড়িতে যাই সেখানে গিয়ে পাখি দেখার জন্য যে কুসংস্কার বা ঐতিহ্য আছে সেগুলো আমি তেমন একটা বিশ্বাস করি না কিন্তু আমি এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই যেটা হলো একদিন আমি একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে বন্ধু আর আমি যখন একসাথে বসে গল্প করছিলাম তখন হঠাৎ একটা শালিক উড়ে এসে আমাদের সামনে বসে তখনই আমার বন্ধু আমাকে বলে যে এ তুই এক শালিক দেখছিস দেখ আজ তোর দিনটা খুব খারাপ কাটবে তখন আমি ওর কথা বিশ্বাস করিনি কিন্তু ওদের বাড়ি কিছুটা সময় কাটানোর পর আমি একটা মন্দিরে যাই সেখানে গিয়ে দেখি মন্দিরটা বন্ধ রয়েছে তারপর যখন মন্দির থেকে বাড়ি আসি তখন রাস্তায় একটা বাইকের সাথে আমার ধাক্কা লেগে পায়ে কিছুটা কেটে যায় তারপর থেকে আমার সেই দিন খুব খারাপ কাটে তখন আমার মনে হয় যদি দুই শালিক দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো হয়তো আজকের দিনটা এরকম খারাপ কাটত না আজকের দিনটা খুব ভালো কাটত আর আমার সাথে খারাপ কিছু হতো না এছাড়াও বাড়ির ও উপর থেকে একটা থেকে একটা কাঠবেড়াল পাখি উড়ে ডেকে গেল নাকি ই কুটুম্ব আসে সেই কথাটাও আমি প্রথমে বিশ্বাস করতাম না একদিন আমি সকালে হঠাৎ দেখি ই কাঠঠোকরা বাড়ির ওপর দিয়ে ডেকে উড়ে যাচ্ছে তারপর দুপুরে দেখি হঠাৎ আমার পিসি আমাদের বাড়ি এসেছে তখন আমি একটা বিশ্বাস কোর তে শুরু করি এছাড়াও কাককে এ অশুভ বলে মনে করা হয় কারণ কাকের মধ্যে নাকি ভূত থাকে আর এর বাদুড়কেও রাতে দেখা গেলে অশুভ বলে মনে করা হয় এছাড়াও আমি শুনেছি যে লোক লেক লক্ষ্মী প্যাঁচা বাড়ি আসলে বা বাড়ির আশেপাশে থাকলে বাড়িতে অনেক কিছু শুভ হয় আর বাড়িতে অর্থ আসে